একটি রোল প্লেয়িং গেম আরপিজি হল ভিডিও গেমের একটি ধারা যেখানে গেমার একটি কাল্পনিক চরিত্র নিয়ন্ত্রণ করে যা একটি কাল্পনিক জগতে অনুসন্ধান চালায় হাইব্রিড জেনারে পরিসরের কারণে আরপিজির সংজ্ঞা দেওয়া হয় খুবই চ্যালেঞ্জ যেগুলোতে আরপিজির উপাদান রয়েছে উদিত জগতে ভূমিকা প্লেয়িং ভিডিও গেমগুলি পাঁচটি মৌলিক উপাদানে ভাগ করা হয়েছে খেলা চলাকালীন সময়ে তার পরিসংখ্যান বা মাত্রা বাড়িয়ে আপনার চরিত্রকে উন্নত করার ক্ষমতা বিভিন্ন দক্ষতা বানান এবং সক্রিয় ক্ষমতার পাশাপাশি পরিধানযোগ্য সরঞ্জাম যেমন বর্ম এবং অস্ত্রসহ একটি সক্রিয় ইনভেন্টরি সিস্টেম সহ একটি মেনু ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা একটি কেন্দ্রীয় অনুসন্ধান যা পুরো গেম জুড়ে একটি স্যাটেলাইটের স্টোরিলাইনের এবং অতিরিক্ত এবং সাধারণত ঐচ্ছিক ভার্স ও অনুসন্ধান হিসাবে চলে অতিরিক্ত দক্ষতার মাধ্যমে পরিবেশ বা গল্পের উপাদানগুলির সাথে যোগাযোগ করার ক্ষমতা যেমন লক কিপিং নিয়ন্ত্র নিয়ন্ত্রকরন ফাঁদ যোগাযোগ দক্ষতা ইত্যাদি একটি চরিত্রের বৈশিষ্ট্য দক্ষতা ক্ষমতা এবং বানান যেমন উইজার্ড চোর যোদ্ধা ইত্যাদি সংজ্ঞায়িত করে এমন কিছু চরিত্র শ্রেণির অস্তিত্ব আধুনিক এবং হাইব্রিড আরপিজির এই সমস্ত উপাদান থাকা আবশ্যক নয় তবে সাধারণত অন্য ধারার উপাদানগুলির সাথে এক বা এক বা দুটি বৈশিষ্ট্যযুক্ত বেশিরভাগ আরপিজি একটি কাল্পনিক জগতে সেট করা হয়েছে প্রথাগত ফ্যান্টাসি বা সাই ফাই উপাদানের সাথে যা গেম মেকানিক্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে উদাহরণস্বরূপ বা এনলফের মতো একটি জাতি নির্বাচন করা চরিত্রের ইন গেম পছন্দগুলিকে প্রভাবিত করতে পারে বা তার বৈশিষ্ট্যগুলির বানান কাস্টিং ক্ষমতাগুলির পরিবর্তন করতে পারে ক্লাস্টিং ট্যাবলেট আরপিজি স্পষ্ট নিয়মে একটি সেট সংজ্ঞায়িত করে যে অক্ষে পরিবেশের সাথে যোগাযোগ করতে পারে সাধারণত অক্ষরগুলিকে একটি নির্দিষ্ট ক্রিয়াকরণে তাদের প্রচেষ্টা সফল হয়েছে কি না তা নির্ধারণ করতে যেমন শত্রুকে আঘাত করা বা একটি স্কেলিং করতে হয়েছিল ভিডিও গেম আরপিজিগুলি কাগজ এবং কলম গেমগুলির মতোই শুরু হয়েছিল তাই পাশাপাশি পর্দার পেছনে সঞ্চালিত সঙ্গেও রোলগুলির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল লড়াইটি ইন্টারেস্টিং মেনু ইন্টার ইন্টারেক্টিভ দিয়ে পরিচালনা করা হয়েছিল এবং এবং একটি প্রানভিত্তিক বা রিয়েল টাইম ফ্যাশানে পারে